হ্যাঁ আমি কলের জল পাই কারণ আমি গ্রামের দিকে থাকি তো সেই জন্য কলের জল পাই এবং কলের জল পাওয়ার জন্য সত্যিই আমাদের জীবনটা আলাদা কারণ বর্তমানে কলের জল পাওয়া বা পানীয় জল পাওয়াটা যে কত একটা গুরুত্বপূর্ণ সেটা যারা বাইরে যায় বা জলের যেখানে ক্রাইসিস আছে তারা নিশ্চই বুঝতে পারছে যে জল পাওয়াটা কতটা মানে আনন্দের এবং কতটা গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রত্যেকেই জানি যে জলই হচ্ছে জীবন জল ছাড়া জীবন চলতে পারে না সেই জন্য জলের অপর নাম হয়েছে জীবন জল আমরা যেহেতু গ্রামের দিকে থাকি সেই জন্য কলের জল আমরা পাই এবং আমরা কলের যে জল পাই নিঃসন্দেহে সেই জলটা অবশ্যই ভালো এবার অনেক ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ভালো সব জায়গাতে হয় না কিছু কিছু জায়গাতে জলের মধ্যে কিছু আয়রন থাকে কিন্তু সেটা পান করলে যে বিরাট কিছু ক্ষতি হবে তা নয় কারণ ওই সামান্য আয়রনওয়ালা জলটা যখন আমরা কোনো একটা পাত্রে রাখি বা তখন কি হয় না ওই আয়রনটা নষ্ট হয়ে যায় বা আমরা কিছুর মাধ্যমে সেই আয়রনটাকে কনজিউম করতে পারি এরফলে কি হয় যেন আমরা পরিষ্কার জলটা সবসময়ই আমরা পাই যা আমাদের কাছে অবশ্যম্ভাবী এবং আমাদের কাছে একটা অমূল্য সম্পদ বলা যেতে পারে কারণ জলই এমন একটি বস্তু যা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে